হ্যাঁ হ্যালো রাজ রেস্টুরেন্ট থেকে বলছেন আচ্ছা আমার কিছু মানে অর্ডার দিয়েছিলাম ঘণ্টাখানেক আগে যে বিরি দু প্লেট বিরিয়ানি আর এক প্লেট মোমো আমি এখন ওটা অর্ডারটা ক্যানসেল করতে চাই কারণ আম আমার খাবারটা লাগত ঠিকই বাড়িতে গেস্ট আসার কথা ছিল কিন্তু এখন আর আসছে না সেই জন্য আমি খাবারটা ক্যানসেল করছি কিছু মনে করবেন না আবার যদি লাগে আমি অর্ডারটা মানে অর্ডার করে নেব আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে ধন্যবাদ